হ্যাঁ দাদা হ্যাঁ বলছি যে দাদা গ্যাস বুকিং করেছিলাম না কি ঠিক বলতে পারছি না আচ্ছা গ্যাস আমার নামে কি কোনো গ্যাস এসেছে দেখুন তো একটু আচ্ছা আচ্ছা করা হয়েছে না আচ্ছা ঠিক মনে করতে পারছি না আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার গ্যাসটা মানে সিলিন্ডারটা প্রায় ফুরিয়ে এসেছে তা সেই জন্যে আর কি আমি কখন কী ডেলিভারি করবেন একটু কবে আসবেন বলুন একটু আর নাম্বারটা বলব আচ্ছা আচ্ছা শেষের চারটে সংখ্যা বলছি দুই চার নয় তিন আচ্ছা আচ্ছা রেফারেন্স নাম্বারটা তো ওখানে আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন

আচ্ছা আচ্ছা আর কদিনের মধ্যে আসবেন তা তাও ও কাল বিকালে চলে আসবেন তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু দেখবেন নাহলে খুব সমস্যার মধ্যে পড়ে যাব ঠিক আছে ঠিক আছে রাখছি ঠিক আছে